আমার সবচেয়ে দুঃসাহসিক ট্রিপটি হল আমাদের বাগমুন্ডি অন্তর্গত একটি পাহাড় যেটার নাম হচ্ছে উসুল ডোংরি সেটা ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত পাহাড়টি পাহাড়টিতে চড়তে গেলে বা উঠতে গেলে আগে জঙ্গলটি পার হতে হয় তারপর পাহাড়ে ওঠা যায় আমরা তিন চার জন বন্ধু যাচ্ছিলাম সেখানে ঘন জঙ্গল পার হওয়ার সময় সেখানে প্রচুর পশু ছিল পশু বা পাখি ছিল সেখানে তার মধ্যে পশু বলতে এমনি হিংস্র প্রাণীর মধ্যে ছিল কুকুর ছিল বা মাঝেমধ্যে শেয়ালের ডাক শোনা যাচ্ছিল এই ডাক শুনতে শুনতে অনেকেই ভয় পেয়ে গিয়েছিল এবং অনেকক্ষণ পর আমরা সেখানে পৌঁছাই এবং রাস্তার মধ্যে অনেক সাপেরও দেখা পেয়েছিলাম এবং তারপর অনেক কষ্টে আমরা পাহাড়ের উপর উঠি ওঠার পর সেখানে অনেকক্ষণ আড্ডা দিই তারপর শেষে আমরা বাড়ি ফিরি